আমি রুবি দাশগুপ্ত বলছি আমি কালকে উবের বুক করেছিলাম আমার কিছু দরকারের জন্য কিন্তু আপনার ড্রাইভার আসছি আসছি করেও আসেনি সেই কারণে আমার বুকিংটা ক্যান্সেল করতে হয় এবার আমার এই বুকিংটা ছিল আগের থেকেই টাকা দেওয়া প্রিঅর্ডার প্রিবুকিং করা ছিল আমার সেইজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার পেমেন্ট করা টাকাটি আমাকে ফোন পে জি পে বা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আমি আপনার এজেন্সিতে পেমেন্ট করেছিলাম সেই পেমেন্টের টাকাটি আমাকে ফেরত দিয়ে দিন কারণ আমার কালকে আপনাদের জন্য প্রচুর অসুবিধা হয়েছে আমি সেজন্য আমার টাকাটি ফেরত চাইছি দয়া করে আমার টাকাটি যেহেতু আমি জিনিসটাকে ক্যান্সেল করেছি সেইজন্য আমার টাকাটি আমাকে ফেরত দিয়ে দিন